বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার আমার খুব একটা পছন্দ না এবং ওই রাইডারদের সাথে রাইড করতেও আমার খুব একটি ভালো লাগে না আমি একা একা গাড়ি চালাতেই খুব ভালোবাসি একা একা রাইডিং আমি মজা পাই এবং একা একা রাইডিং করলে আমার মনে হয় অনেকটাই সেফ রাইডিং করা যায় রাইডারদের সাথে একসঙ্গে রাইড করার সময় যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আমার মনে হয় আমি ভয় পাই তাই আমি একা একা রাইড করতেই পছন্দ করি আমি রাইডারদের সঙ্গে রাইড করতে আমার খুব একটি ভালো লাগে না এবং আমি রাইডারদের সঙ্গে তাই জন্যে রাইড করিও না আমি একা রাইড করতেই পছন্দ করি